ছেলেবেলায় আমাদের গ্রামের স্কুল থেকে প্রতি বছর ওই পরীক্ষার শেষে বা শীতকালীন যে ছুটি সেই সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতে নিয়ে যেতেন ঐতিহাসিক স্থান যেমন আছে সে রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থান ছিল আমাদেরকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি নিয়ে গিয়েছেন এবং সেইখানের যে ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমাদেরকে শুনিয়েছেন আমাদেরকে বুঝিয়েছেন কীভাবে হাজারদুয়ারি হলো এর আগের ঘটনা পরের ঘটনা এখন কীভাবে তা মেনটেন করা হয় সেই সব ঘটনা আমাদেরকে দিঘা নিয়ে গিয়েছিলেন দিঘা নাকি আগে একটা আগে দিঘার নামই ছিল না আগে নাকি ওখানে একটা ছোটো গ্রাম ছিল সেই গ্রাম আস্তে আস্তে সমুদ্রের গ্রাস সমুদ্র গ্রাস করে নেয় সেই গ্রামটাকে এবং সেই সমুদ্রের পাড়ে নাকি ইংরেজরা তখন এসে হাওয়া বদল করত তারাই প্রথম বাড়িঘর তৈরি করে ওখানে থাকত কয়েক মাস থাকতেন গরমের সময় তারপর আবার চলে যেতেন এবং আস্তে আস্তে পরিবহণ ব্যবস্থা উন্নত হয় এবং দিঘা এখন দিঘা সুন্দরী নামে খ্যাত হয়ে গিয়েছে আর আমাদেরকে চিড়িয়াখানা নিয়ে গিয়েছিলেন চিড়িয়াখানায় সবথেকে যেটা ভালো লেগেছিল পাখির কূজন কারণ আমাদের গ্রামের এই যে পাশাপাশি অঞ্চলে এখন পাখির ডাক প্রায় শোনাই যায় না সন্ধ্যা হলে আগে পাখির পাখির ডাক শুনে আমরা ঘরে ফিরতাম বুঝতে পারতাম যে হ্যাঁ সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই পাখিরা এত ডাকছে ভোর হলে পাখির ডাকে ঘুম ভাঙত সেই পাখির কূজন আমি গিয়ে শুনেছিলাম ওই আলিপুর চিড়িয়াখানাতে এবং সেখানে যেয়ে বিভিন্ন প্রাণী সম্পর্কে আমাদেরকে আমাদের স্যারেরা জানিয়েছিলেন এই ছোটোবেলার স্মৃতি খুবই মধুর কারণ এই সব বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন আমরা ঘুরেছি হ্যাঁ সে রকম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি ছোটোবেলায় তখন একটা উৎসাহ ভালোই ছিল এবং সেই সব দিন মনে পড়লে খুব আনন্দ লাগে খুবই রোমাঞ্চকর দিন ছিল এবং খুব স্মৃতিমধুর দিন যেগুলো আজও আমাদের মনকে ভালো লাগায় মন ভালো করে দেয়